পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা অন্যান্য রাজ্যের শিক্ষাব্যবস্থার চাইতে অনেক অনুন্নত এই রাজ্যের মেধার থেকেও প্রথমে আসে জাতি সংরক্ষণ এস টি এস সি ও বি সি এবং জেনারেল এখানে মানুষের মেধার দক্ষতাকে পরে তার জাতিকে আগে লক্ষ্য করা হয় এছাড়া আর্থিক দিক থেকেও জেনারেলদের অনেক অসুবিধের মধ্যে পড়তে হয় কোনো কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে নথি পূরণের জন্য জেনারেলদের খুব উচ্চমানের টাকা ধার্য করা হয় যেখানে বাকি সব জাতিদের বিনামূল্যে যেমন কোনো কোনো চাকরির ক্ষেত্রে আই টি আই না থাকলে সেই সরকারি চাকরিটি পাওয়া খুবই মুশকিল এবং আই টি আইয়ের মাধ্যমে আমরা অনেক বেসরকারি সংস্থাতেও কাজ করতে পারি পশ্চিমবঙ্গে অনেকগুলি মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা আমার জেলা পুরুলিয়া শহরে একটি বিশ্ববিদ্যালয় যথা সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকগুলি মহাবিদ্যালয় রয়েছে যেমন জগন্নাথ কিশোর মহাবিদ্যালয় পুরুলিয়া নিস্তারিণী মহাবিদ্যালয় বলরামপুর মহাবিদ্যালয় পুরুলিয়া মহাত্মা গান্ধী মহাবিদ্যালয় ইত্যাদি ইত্যাদি এছাড়াও রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এছাড়া নদীয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে রানাঘাট মহাবিদ্যালয় চাকদা মহাবিদ্যালয় কৃষ্ণনগর ডি এল মহাবিদ্যালয় এছাড়া নানান রকমের শিক্ষাকেন্দ্র রয়েছে